পাখি আমার খুব ভালো লাগে পাখিদের কিচির মিচির আমার খুব শুনতে ভালো লাগে পাখি আমি খুব পছন্দ করি এই এই সমস্ত পাখিগুলিকে বাড়ির সামনে আনার জন্য আমি বিভিন্ন ধরনের অনুসরণ অব অনুস বিভিন্ন ধরনের পন্থা অনুসরণ করে থাকি এই সমস্ত পাখিগুলিকে আমি আমার বাড়ির সামনে আমার বাড়ির সামনে চা বিভিন্ন ধরনের পাখি আসে এই পাখিগুলো আমি বিভিন্ন ধরনের খাবার দিই তাই তাই এসে থাকে আমি বা আমার বাড়ির সামনে চালের টুকরো চাল ছড়িয়ে দিই এই পাখিগুলো সকালবেলায় চাল ছড়িয়ে দিলে এই পাখিগুলো এগুলো খেতে আসে এরপর দুপুরবেলা ভাত সকলের ভাত খাওয়া হলে আমি আমার বাড়ির উঠোনে একটা পাত্রে পাত্রে করে কিছু ভাত রেখে দিই এ পাখিগুলি এসে সেই ভাত খেয়ে যায় এরপর আমি যে আমার বাড়ির সামনে জল রাখি পাখিগুলো এসে সেইটা সেটা খেয়ে থাকে এইভাবে আমি পাখিগুলিকে পাখিগুলিকে যত্ন করি পাখিগুলো পাখিগুলো আমার বাড়ির সামনে আসে রোজ আমি রোজ এদেরকে খাবার দিই এই কারণে এভাবে খাবার দিতে দিতে পাখিগুলোরও পাখিগুলোর অভ্যেস হয়ে যায় আস্তে আস্তে এবং এরা রোজ আমার বাড়িতে আসে এবং খাবার খেতে থাকে এভাবে পাখিগুলি এইভাবেই আমি পাখিগুলিকে আমার বাড়ির উঠোনে এনে থাকি